হ্যাঁ অবশ্যই আমার প্রিয় বাংলা প্রবাদ বা বাগধারা আছে আমার আসলে অনেকগুলিই প্রিয় তার মধ্যে যেরকম অতি ভক্তি চোরের লক্ষণ অতি লোভে তাঁতি নষ্ট অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অল্প বিদ্যা ভয়ঙ্করী এসবগুলো আমার খুবই ভাল লাগে যদিও এসবের মধ্যে যদি আমাকে বলা চলে যে আমার কোনও প্রিয় তো প্রিয়তে আমি শুধুমাত্র একটাই বলতে পারি এবং সেটা হল ইচ্ছা থাকলেই উপায় হয় এটা আমাদেরকে সাহস জোগায় সেই সব মুহূর্তের জন্য যেসময় আমরা ভেঙ্গে পড়ি আমরা বুঝতে পারি না আমরা কী করবো বা আমরা আমাদের কা কাছে কোনও পথ খোলা থাকে না তখন আমাদের এটা মনে করায় যে আমাদের যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হবেই একটা দরজা বন্ধ হলে আর একটা দরজা খুলবেই